হ্যাঁ আমি আড়াল থেকে বা লুকিয়ে পাখি দেখার চেষ্টা করেছি খুব আমি সকালবেলা আমাদের উঠানে শালিক পাখি কাক অনেক রকমের পাখি আসে দেখা যায় ঘুরতে গিয়ে ঘুরতে গিয়ে পাখি দেখি একটা পাখি দেখতে গিয়েছিলাম উড়ে চলে গিয়েছিল সেই জন্যে আমার খুব দুঃখ হয় তার কারণে আমি লুকিয়ে লুকিয়ে পাখি দেখি পাখি তো আমাদেরকে দেখলে উড়ে যায় তাই লুকিয়ে লুকিয়ে পাখি দেখি মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম পাখি দেখতাম মামাদের বাড়িও টিয়া পাখি ছিল খুব কিউট টিয়া পাখিটা আর কি টিয়া পাখি খুব কিউট ধরতে গেলে উড়ে যায় কামড়ায় ও ছাড়াই থাকে খাঁচাতে থাকে না আবার আমাদের উঠোনেও আসে শালিক পাখি কাক দেখতে ভালো লাগে পাখি আমার বাচ্চাও খুব পছন্দ করে পাখিকে দেখতে এই আরও বিভিন্ন ধরনের পাখি আমাদের বাড়িতেও টিয়া পাখি শালিক পাখি আছে খুবই ভালো লাগে পাখিদের